পশ্চিম বর্ধমান জেলা ভারতের পশ্চিমবঙ্গ রাজ্যের অন্তর্গত বর্ধমান বিভাগের একটি জেলা এই জেলার সদর হলো আসানসোল এটি মূলত কয়লা ও শিল্পে প্রধান জেলা আসানসোল ও দুর্গাপুর মহকুমা নিয়ে এই নতুন জেলা তৈরির প্রস্তাব দেয় পশ্চিমবঙ্গ সরকার সাতই এপ্রিল দু দুশো সতেরো সালে এই জেলার কার্যক্রম আনুষ্ঠানিকভাবে চালু হয় কাছের বীরভূমপুরের মাইক্রোলিথিক প্রায় পাঁচ হাজার খ্রিস্টপূর্বাব্দে প্যালিথিওলিক ও মেসোলিথিক যুগ অজয় উপত্যকার বস্তু নির্দিষ্ট করে প্রাথমিক ঐতিহাসিক সময়ে বর্ধমান র্ভুক্তি রাঢ় অঞ্চলের একটি অংশ যা ধারাবাহিকা মগধ মৌর্য কুষান এবং গুপ্ত দ্বারা শোষিত হয় সপ্তম শতাব্দীতে যখন শক রাজত্ব ছিল তখন এলাকাটি গৌড় রাজ্যের অংশ ছিল এগারোশো একাত্তর খ্রিস্টাব্দে বখতিয়ার খিলজি দ্বারা এটি দখল না হওয়া পর্যন্ত পাল এবং সেনগণ দ্বারা শোষিত হয়েছিল